হ্যাঁ বলুন হ্যাঁ কদিন হলো ইউরিয়া

না না সাথে একটু পটাশ দিও এখন পঞ্চাশ টাকা

হ্যাঁ হবে

এটা চল্লিশ টাকা কেজি ঐ পঁয়তাল্লিশ টাকা করে নেবো পঁয়ত্রিশ